আমার এলাকায় বিশেষভাবে বিখ্যাত এবং এই খাবারগুলি বিক্রি করে এমন কিছু সেরা রেস্তরাঁর নাম হলো বান্ধব রুচিতম মিমি মামা ভাগ্নে স্বাদবাহার এবং আরও অনেক রেস্তরাঁ রয়েছে যেখানে ভাত মাছ ডাল সবজি মাটন চিকেন এবং আরও বিভিন্ন ধরণের খাবার পাওয়া যায় দুপুরের সময় এবং বিকেলে বিভিন্নরকমের ফাস্ট ফুড পাওয়া যায় যেমন চিকেন রোল এগ রোল মোমো চিকেন কাটলেট ভেজ মোমো চিকেন মোমো মোগলাই বিভিন্ন ধরণের খাবার পাওয়া যায় আমরা যখন বিকালে ঘুরতে বেরোই তখন আমরা রেস্টু রেস্তরাঁতে গিয়ে এই খাবারগুলি খাই এবং সেখানে অনেক সুব্যবস্থা আছে ফ্যান চেয়ার টেবিল এবং খুব যত্ন সহকারে খাবার পরিবেশন করেন